আমি কিছুদিন আগে একটি জামা কিনেছিলাম জামাটির রঙ বেশ সুন্দর ছিল কাপড়টিও বেশ আরামদায়ক ছিল জামাটি পরে সবাই বলেছে খুবই সুন্দর লাগছে নাকি আমাকে আমিও খুব খুশি এটি কিনে